হ্যাঁ প্রিয়তম রেস্তোরাঁ আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাদুর গ্রাম থেকে বলছি আপনার দোকানে আমি বড়দিন উপলক্ষে কতকগুলো খাবার এবং কেক অর্ডার করেছিলাম ডেলিভারি বয় যথা সময়ে সেগুলো ডেলিভারি দিয়েছিলো সেদিক থেকে আমার কোনো অসুবিধা ছিলো না কিন্তু আপনার কেকটা ভালো ছিলো না কেকের উপর ছাতা পড়েছিলো একটা খারাপ টক টক গন্ধ বেরোচ্ছিলো আমি ডেলিভারি বয়কে অনেকবার ফোন করেছি কিন্তু তাকে ফোনে পেলাম না তাই আমি আপনাকে ফোন করে ব্যাপারটা জানাচ্ছি যদি দয়া করে আপনি ওই ডেলিভারি বয়কে দিয়ে কেকটা চেঞ্জ করে দেন তাহলে খুব ভালো হয় আমি তো আপনার বিল পেমেন্ট করে দিয়েছি আপনি যতো তাড়াতাড়ি সম্ভব কেকটা একটু চেঞ্জ করে ভালো কেক দরকার হলে আর একটু দাম দিয়ে দামি কেক একটু পাঠান আর এর জন্য যা পয়সা লাগবে সেটা একটু বলে দিন তাহলে আমি আপনার বিলটা পেমেন্ট করে দেবো কেমন